ভারত ও অন্যান্য দেশের থেকে আলাদা ঐতিহ্য সংস্কৃতি সংস্কৃতির দিক দিয়ে এখানে অনেক ধর্ম ভাষা পোশাক পরিচ্ছদ আলাদা আলাদা মানুষ বাস করে কোনও রাজ্যে হয়তো ভাত কোনও রাজ্যে রুটি কোনও প্রধান খাবার কোনও রাজ্যে বিরিয়ানি প্রধান খাবার পোশাক পরিচ্ছদের দিক থেকে কেউ কেউ শাড়ি কেউ ধুতি পাঞ্জাবি কেউ ঘাগরা কেউ চুড়িদার কেউ পরিধান করে ধর্মর দিক থেকে কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান বৌদ্ধ নানা জাতের মানুষ বাস করে আর বিভিন্ন বহু ভাষার মানুষ বাস করে কেউ কেউ হিন্দি কেউ বাংলা কেউ মারাঠি কেউ শিখ কেউ ইংলিশ কেউ গুজরাটি কেউ কেউ কানাড়া কেউ তামিল কেউ বিভিন্ন বিভিন্ন এইরকম মানুষ বাস করে আবার এখানে ভারতবর্ষে বিভিন্ন মন্দির আছে মসজিদ পুরনো যুগে বই রাজপ্রাসাদ গড়ে উঠেছে এবং বিভিন্ন আরাধনা করে বিভিন্ন মানুষের এখানে সমাগম হয় এবং এইদিক থেকে ভারত অনেক অন্য অন্য দেশের অন্য অন্য দেশের তুলনায় অনেক উন্নত আলাদা